সেলাইয়ের জন্য সূচ সুতো কাপড় এগুলোই আছে আর উল বোনার জন্য কুরুশ দিয়ে উল বুনি বিভিন্ন রকমের থালপোস তৈরি করি এবারে সোয়েটার বোনা যায় বিভিন্ন রকম হাতের কাজ করা যায় সেগুলো করা হয় আর মেশিনের জন্য মেশিন বলতে আমার পা মেশিন আছে যেটা আমি পায়ে সেলাই করি বিভিন্ন রকম আইটেম এবারে যদি পারা যায় এবং যদি ব্যবসা বাড়ে তাহলে আমি একটা উন্নত ধরনের মেশিন কিনতে চাই যেটা ইলেকট্রিকে চলবে আর মটর লাগানো ব্যবস্থা থাকলে তো খুবই ভালো হয় এমব্রয়ডারি হলে আরো ভালো হয় কারণ ওতে তাড়াতাড়ি সেলাইও হয় আর বাজারে পণ্যটাও ভালো আসবে যার ফলে আমাদের ব্যবসাটাও বা বাড়তে বাড়ানো যাবে এই আর কি